একজন শিক্ষানবিশের শুরুতে যে ক্যামেরাটা ব্যবহার করা উচিত আমার মতে কাঁচবিহীন বা লেন্সবিহীন যে একটা ক্যামেরা আছে সেটা দিয়েই শুরু করা উচিত এ প্রথম প্রথম যারা শুরু করবে তারা এটাই ব্যবহার করে করা উচিত কেন না আমি ধরো প্রথমেই যেটা আছে আমরা ফোন মানে আমাদের মনের মধ্যে একটা আগ্রহ জাগে যে আমি ফটোগ্রাফার হবো আমি বিভিন্ন জায়গার বিভিন্ন সব কিছু আমি ক্যামেরাতে বন্দি করে রাখব এটা আমার মনে হয় কিন্তু যখন ডি এস এল আর একটা বলে একটা ক্যামেরা আছে যে ক্যামেরাটায় প্রথম শুরু করলে আপনি অতটা শিখতে পারবেন না যেটা আছে কাঁচবিহীন একটা লেন্সবিহীন যে ছবিটা আছে এটাতে খুবই ভালো ছবি ওঠে এবং ভালো প্রথম শুরু করার জন্য এটাই আপনার দরকার এটাই আপনার ব্যবহার করলে খুবই ভালো হয় তারপর যখন আপনি খুব ভালো ছবি তুলবেন এবং আপনার যদি বাজেট থাকে তার পরে আপনি এটা নিতে পারবেন ডি এস এল আর ক্যামেরা এটাতে আরও খুব সুন্দর ছবি ওঠে আমার মনে হয় তা আপনি শিখে যাওয়ার পরে আপনার যদি বাজেট থাকে এ সেই এটা আপনি নেবেন